হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি

হুম হুম

নষ্ট হয়ে গ না সেরকম তো নষ্টর কথা না আমার এখানে ভালো গোডাউন আছে হিম হিমঘর আছে ভালোভাবে পরিষ্কার রাখা ফ্রেস করে রাখা হয় হওয়ার কথা না আচ্ছা যদি আচ্ছা কোন কোন সবজিগুলো খারাপ হয়েছে একটু বলুন তো

আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম বলছি আর এর নেক্সটবার হয়তো কোনও কারণে হয়তো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পরেরবার আশা করি আর এরকম হবে না তো যদি সম্ভব হয় তাহলে আপনি কালকে একবার ও সবজিগুলো নিয়ে আসবেন আমি রিফান্ড নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আরও ভালো করে ওটা বাড়াবো এবং ভালো করে বানাবো ওটা আমি